আপনি কি কখনো নতুন কিছু শেখার চেষ্টা করার উদ্দেশ্য বিশেষভাবে ভ্রমণ করেছেন হ্যাঁ আমি ভমণ করেছি আমি পুরী গিয়েছি পুরী আমি পুরী গিয়েছি আমি কলকাতা গিয়েছি আমি জলপাই জলপাইগড়ি গিয়েছি সেখানে কাশ্মীর গিয়েছি আমি দার্জিলিংও গিয়েছি আমি ওইখানে যেয়ে এ অনেক মন্দির দেখেছি ওইখেনে পুজো দিয়েছি ওইখানে দেখার মতো অনেক জিনিস ছিলো অনেক জিনিস দেখে মনে শান মানে মনে শান্তি পেয়েছি অনেক ঠাকুর ওইখানে অনেক ঠাকুর আছে পুরীতে ওইখেনে অনেক ঠাকুর থান গিয়ে পুজো দিয়েছি ওইখানে একটি অনেক বড়ো চূড়া অনেক বড়ো চূড়া ছিলো সেখানেও গিয়েছিলো ওইখানে অনেক বড়ো একটি পাহাড়ও ওইখানে একটি অনেক বড়ো হিমাল ওই হিমালয়ও ওইখান থেকে হিমালয়ও গিয়েছিলাম হিমালয়ে অনেক বড়ো পাহাড় পাহাড় আছে পা পাহাড় পর্বত ওইখানে একটু ঠান্ডা ঠান্ডা ওইখানে মানে আমাদের এইখানের থেকে অনেক তুলনায় ওইখানে ঠান্ডা আবহাওয়া বর পড়তে থাকে তুষার তুষার পাত হয় ওইখানে দার্জিলিংয়ে চা পাতা বাগান চায় চা চায়ের বাগান চা মানে চা বাগান চায়ের বাগান একই ছিলো ওইখানে অনেক লোক চা কাটছিলো পাতা দেখেছি আমার দাবা খেলার অনেক শখ আমার দেখার ইচ্ছা আছে কীভাবে দাবা খেলা খেলে